ডাক্তারবাবু আমি আপনার কাছে এসেছিলাম আমার একটু দাঁতের সমস্যার জন্যে তো ডাক্তারবাবু আমার সমস্যাটি হলো আমি প্রায় গত দু তিন মাস যাবৎ এই দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছি কোনো কিছু ঠান্ডা যখন আমি নিচ্ছি জল টল বা গরম কিছু আমি খাচ্ছি আমার খাবার আহারের সময় তো আমি এই দাঁতে ব্যথা অনুভব করছি এবং ওটা আমার ওই কসের একটি দাঁত হ্যাঁ ওটি ক্ষয়ে গিয়েছে বলে আমার ধারণা হচ্ছে এবং যা খাচ্ছি ওখানেই খাবার আটকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এই অবস্থায় দাঁতে বেশ ব্যথা অনুভব করছি সেই জন্যই ডাক্তারবাবু আপনার শরণাপন্ন আপনার কাছে এলাম যে কিছু পরামর্শ খুব হালকা নড়ছে হালকা হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই বলেছেন কোনো মিষ্টি জিনিস খেলে আমি যেন একটু বেশি আমার খুব যে মনে হয় ও হ্যাঁ শিরিয়ে ওঠে দাঁতটা শিরশির করে ওঠে এরকমই হয় হ্যাঁ যখন একটু ঠান্ডাটা বেশি থাকে সেই সময়টাই বেশি হয় সকালের দিকটা সাধারণত বেশি হয় আর ওই দুপুরে অতটা হয় না রাত্রে হয় আবার ডাক্তারবাবু রাত্রির দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু ঠিক আছে অনেক ধন্যবাদ আমি তাহলে ওই নেক্সট দিন আপনার কথা মতো ওই সময়ে আসছি